বাংলা খুব মধুর একটা ভাষা বাংলায় কথা বলতে খুব ভালো লাগে কারণ বাংলা একটা খুব ভালো সুন্দর একটা জিনিস যা এরা বলতে খুব ভালো লাগে কারণ বাংলায় কাউকে যদি দেখা হয় তো বলে নমস্কার ভালো আছো এই সব বলতে খুব ভালো লাগে তার কারণ এই সব দেখতে খুব ভালো বাংলা ভাষা এতো মধুর আওয়াজ যে বলার নয় বাংলা খুব খুব মধুর জিনিস বাংলায় যেসব জিনিস বলতে হয় খুব ভালো লাগে বাংলায় কারোর সাথে দেখা করলে তার সাতে বাংলাই দেখা কথা বলি যে তুমি কেমন আছো ভালো আছো তো তোমায় খুব ভালো লাগে এসব বলতে খুব ভালো লাগে এই কারণে বাংলা খুবই মিষ্টি একটা ভাষা